আমাদের এই জেলায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান লেগেই রয়েছে যেমন ধরুন পুজো পুজোর জন্য আমাদের এই জেলার মানুষেরা খুব বিশেষভাবে এ আনন্দ করে থাকে যেমন পুজোর সময় আমাদের এলাকার মানুষজন এতটাই আনন্দ করে থাকে যে যে সেই সময় তারা মনে করে যে অন্যান্য জেলার থেকে আমাদের এই জেলায় পুজোতে খুব বেশি আনন্দ উপ উপকৃত হয় যেমন ধরুন দুর্গা পুজো আমাদের এই এলাকায় দুর্গা পুজো হলেই এখানকার মানুষজন এতটাই আনন্দ করে থাকে যে তারা মনে হয় না যে এই পুজোর থেকে বড়ো পুজো আর কিছু আছে বলে তাছাড়াও যেমন দেওয়ালি দিওয়ালি হচ্ছে আমাদের এমন একটা বিশেষ দিন যেদিনে আমাদের এলাকার মানুষজন খুব বিশেষভাবে এ আনন্দ করে থাকে বা আমাদের এই সম্প্রদায়ের অনুষ্ঠানগুলো ও এই দেওয়ালির দিনেই বেশিরভাগ হয়ে থাকে কারণ এই দেওয়ালির দিনে আমাদের এই এলাকার সমস্ত মানুষজন যারা বাইরে থেকে কাজ করে তারা দেশের বাইরে থেকে বা অন্যান্য জায়গা থেকে আমাদের এই জেলাতে চলে আসে বা আমাদের এই গা গ্রামে চলে আসে কারণ তারা গ্রামে এসে সবার সাথে মিলে মিশে এ তারা দেওয়ালি কিম্বা রঙ খেলতে চায় তাই আমরা মনে করি যে আমাদের জেলার সবথেকে বড়ো উৎসব হলো দেওয়ালি এই দেওয়ালিতে অন্য জেলার মানুষেরাও পর্যন্ত আমাদের এই এলাকায় আসে আমাদের এই জেলায় কীভাবে রং খেলা হচ্ছে সেইটাতে উৎসবে যোগ দেবে বলে বা সবার সাথে রং খেলবে বলে এই দেওয়ালিটি আমাদের কাছে খুবই একটি গুরুত্বের দিন বা হোলিটি আর এই হোলি আমাদের এই এখানকার মানুষজনের ম মধ্যে এমন একটি পূর্বপরিচিত বা এমন একটি অনুষ্ঠান হয়ে চলেছে যেটা অন্যান্য এলাকায় এর আগে হয়নি তাছাড়া দেওয়ালির দিনে মোমবাতি জ্বালানো যে প্রবাদটা রয়েছে সেটা আমাদের এলাকার খুব ভালোভাবেই হয় যেটা অন্যান্য জেলাতে খুব ভালভাবে হয় না আর এই দেওয়ালির দিনে মোমবাতি জ্বালিয়ে গোটা দেশকে বা গোটা রাজ্যকে আমাদের এখানকার মানুষজন আলোকিত করে আর তাছাড়া জন্মদিন আমাদের এখানকার সবথেকে খুব বিখ্যাত বা খুব সুন্দর একটা জিনিস যে জন্মদিনের অনুষ্ঠান এখানকার প্রত্যেকটা বাড়িতেই প্রায় জন্মদিন লেগেই রয়েছে আর যেটার জন্য আমাদের এখানকার মানুষজন দিনের পর দিন খুব আনন্দ করেই থাকে আর তাছাড়া বিবাহ বিবাহটাও এমন বিভিন্ন নিয়ম বা বিভিন্ন অন্য রকম উপায়ে হয় যেটা অন্যান্য রাজ্যে বা অন্যান্য জেলাতে সেটা হয় না আমাদের এখানকার সমস্ত বিবাহগুলিও খুব জাকজমাক মতই হয় যেটা অন্যান্য জায়গাতে আমরা দেখতে পাই না তাই আমি মনে করি যে আমাদের এলাকার যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেসব অনুষ্ঠানগুলো অন্যান্য এলাকার অনুষ্ঠান থেকে সম্পূর্ণ আলাদা